এটা কি কেক শপ আচ্ছা বলছি আমি কেক অর্ডার দেবো তো ওয়ান পাউন্ড কেকের প্রাইস কেমন পড়বে সেভেন ফিফটি আচ্ছা তো আমি দু পাউন্ড কেকের অর্ডার দেবো আপনাকে তো আপনারা ডেলিভারি করেন তো ওতে ডেলিভারি ডেলিভারি চার্জ কিছু থাকে কতো করে পড়ে পার সিফটে একশো টাকা আচ্ছা তো মানে এটা কি মানে নর্মাল মানে ডেকরেট আপনাকে আমি যদি কোনো প্রাইস মানে ফটো দিই আপনাকে আপনি ওরমভাবে কাস্টোমাইস কেক বানিয়ে দিতে পারবেন আচ্ছা বানিয়ে দেবেন তো কবে থেকে আপনাকে অর্ডার দিতে হবে এটা হ্যাঁ ডিজাইন ওর মধ্যেই থাকবে আমি যেরম কেক চাইছি কাস্টোমাইজ আমি ওরম কেকের ফটোটা আপনাকে পুরোপুরি দিয়ে দেবো এটা দু পাউন্ড কেক হবে আর কেকটা পুরোপুরি চকলেট নয় কিছুটা চকলেট কিছুটা ভ্যানিলা বা বাটার স্কচ যে কোনো একটা আপনাদেরকে দিয়ে দিতে হবে দুটো ফ্লেভারের কেকটা হবে ঠিক আছে ঠিক আছে তো আপনার হ্যাঁ সেটা বলে দেবো আপ আমার কেকটা লাগবে মিনিমাম টোয়েন্টি ফিফ্থ আগস্ট তো আপনাদের এখানে মানে কিছু মানে অ্যাডভান্স কতো দিতে হবে মানে দুটো মিলিয়ে আপনি কতো বলছেন হুম মানে দুটো সরি দু পাউন্ড দু দু পাউন্ড কেক মিলিয়ে কতো বলছেন ওয়ান হান্ড্রেড ফিফটি আচ্ছা আর ডেলিভারি ডেলিভারি চার্জটা নেবেন তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কালকে আপনাকে আমি ফোন করে অ্যাডভান্স দিয়ে দেবো প্লাস আপনার যে অ্যাড্রেসটা রয়েছে লোকেশানটা আমি সেটা আপনাকে দিয়ে দেবো ঠিক আছে ওকে থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ